হ্যালো স্যার আমি আপনার কম্পানির ক্যাব বুক করেছি কিন্তু আসার কথা ছিলো এখন কিন্তু এখনও পর্যন্ত আসছে না আমি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি এবং কান্টিনিউস ওনাকে কল করে যাচ্ছি কিন্তু উনি আমার কল রিসিভ করছেন না আর আমি অনেকক্ষন ধরে এখন এক ঘন্টা ধরে ওয়েট করছি কিন্তু আর আমি বেশিক্ষন ওয়েট করতে পারবো না কাইন্ডলি যদি আপনি একটু ওনাকে কল করেন এবং জানান যে উনি কখন আসেন আমি চাইলে আপনাদের ক্যাবটা ক্যানসেল করে দিতে পারি বুকিংটা কিন্তু আমি আর পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করবো আপনি যদি কাইন্ডলি একটু যদি জিজ্ঞাসা করেন যে উনি কোথায় আছেন এবং আর কতক্ষণের মধ্যে এখানে আসতে পারবেন সেটা যদি করেন তালে খুবই ভালো হয় এবং আমাকে সেই ইনফর্মটা আমাকে ইন জেনে আমাকে ইনফর্ম করবেন তাহলে খুবই ভালো হয় নাহলে আমি আর পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করবো তাপর না হলে আমি চলে যাবো